বেশ কিছুদিন আগে আমি কালীতলা বাজার থেকে একটা শার্ট কিনলাম শার্টটার রঙও ভালো বা পরতেও খুব আরাম যখন আমি শার্টটা পরি সবাই বলে যে শার্টটার কালারও অনেক সুন্দর গরমের সময় গায়ে দিলেও আরাম চুলকানি হয় না বা গরমও লাগে না